একজন পাহাড়প্রেমী হওয়ার দরুণ আমি পশ্চিম বর্ধমান জেলার পার্শ্ববর্তী জেলা পুরুলিয়ার যেতে পছন্দ করবো সেখানে অযোধ্যা পাহাড় গরপঞ্ছকোট এবং জয়চণ্ডী পাহাড়ের ন্যায় আরও বেশ কিছু স্থান রয়েছে যেটি আপনাকে মানসিক শান্তি দেবে তাছাড়াও এখানের পরিবেশ প্রকৃতি আপনাকে মুগ্ধময় করে তুলবে আপনি যদি পাহাড়প্রেমী হন তবে আপনি এই জায়গাগুলি অবশ্যই পছন্দ করবেন তাছাড়াও এই জায়গাগুলিতে থাকা অর্থাৎ অবস্থান এবং খাওয়ার যথেষ্ট ব্যবস্থা রয়েছে এখানে পানীয় জল পাওয়া যায় এখানে নানা ধরনের টুরিস্ট ক্যাম্পও অবস্থান করে